হ্যাঁ স্কুলে আমার সব প্রিয় বিষয় ছিল বাংলা প্রিয় বাংলা বাংলাকে কেনো এত ভালোবাসি না আমি ছোটো থেকেই বাংলা প্রাইমারি বাংলা স্কুলে পড়েই মানুষ হয়েছি তো আমার বাংলার রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় তারপরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কত ছন্দে গল্প কবিতা গদ্য পদ্য এগুলো পড়েই তো বড়ো হয়েছি তাই আমার বাংলা সব থেকে বেশি ভালো লাগে আর বাংলা বাংলা সব থেকে মেন হচ্ছে যে বাংলা ভাষা বাংলাটাই হচ্ছে আমার সব থেকে ওই জন্যই ভালো লাগে আর হচ্ছে যে বাংলা মানে কী বলবো বাংলা বাংলা বাংলার গদ্য পদ্য এগুলো পড়তে আমি প্রথম থেকেই খুবই ভালোবাসি আর তার চেয়ে বড়ো কথা হল স্কুলে কত বাংলা বইয়েতে কত নাটক থাকে সেই নাটক করতে আমি সব থেকে বেশি ভালোবাসতাম আর নাটক বাংলা ওই জন্যই আমার বাংলা সব থেকে বেশি ভালো লাগে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কত ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা আমার সবথেকে বেশি ভালো লাগে ওই কবিতা পড়তে সেই জন্যই আমার বাংলা পড়তে এত ভালো লাগে আমার সবথেকে প্রিয় বিষয় ওই জন্যই বাংলা